হ্যালো আমি কৃপা দত্ত আমি পুরুলিয়া থেকে বাঁকুড়া গতকাল ক্যাবে করে আমার মা বাবার সাথে গিয়েছিলাম কালকে গাড়ি থেকে নামার সময় ভুলবশত আমার মোবাইল ফোনটি ফেলে এসেছি আপনি যদি দয়া করে কালকের মতোই পুরুলিয়া জেলায় নডিয়া মোরে এসে আমার ফোনটি ফেরত দিয়ে যেতে পারেন তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকব